হ্যাঁ দাদা বলছিলাম আপনার দোকানে আমি চুল কাটতে গিয়েছিলাম কিন্তু এই চুলটাকে কী করেছেন উলটোপালটা কালার ইউজ করে আমার চুল পুরো একদম রাফ হয়ে গিয়েছে লাল পুরো একদম চুল পুরো শক্ত হয়ে গিয়েছে হ্যাঁ এখন এখন কী হবে আমার চুলটার আমি তো আমি তো কম টাকা খরচ করিনি এর পিছনে কিন্তু আমার চুলটা এত বাজে করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনার দোকানে যারা কাজ করে ওরাই একজন করেছে এখন দেখুন এটা কী করবেন আমি কিন্তু আর আচ্ছা ঠিক আছে ও পাঁচশো আশি টাকা নিয়ে নিয়েছে এ স্পা করেছে একটু কালার করেছে

কিন্তু টাকাটা তো আমি আরও দিতাম আপনাকে কিন্তু চুলটা কী করেছেন দাদা কালকেই দেখবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ